আমি যে ধর্ম পালন করি তা হলো সনাতন ধর্ম সনাতন ধর্ম প্রায়শই হিন্দু ধর্ম হিসাবে পরিচিত বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা আচার অনুষ্ঠান এবং দার্শনিক বিকাশের সাথে একটি সমৃদ্ধ ইতিহাস রয়েচে যদিও এটিতে অন্যান্য ধর্মের মতো ধর্মীয় যুদ্ধ দ্বারা চিহ্নিত ইতিহাস নেই তবে ঐতিহ্যের মধ্যে বেশ কয়েকটা উল্লেকযোগ্য ঘটনা বা অনুশীলনও রয়েছে বৈদিক সময়কালে বেদের রচনা প্রাচীনতম পবিত্র গ্রন্থ এবং বৈদিক আচার অনুষ্ঠান বিকাশ এই সময়কালে ভিত্তিশীল ছিলো ঋক সাম যজু অথর্ব হলো অপরিহার্য গ্রন্থ যা হিন্দু দর্শন ও আচার অনুষ্ঠানে ভিত্তি স্থাপন করে উনবিংশ শতকের দার্শনিক পাঠ্য বা বাস্তবতা এবং আত্তের প্রকৃতির অন্বেষণও করে এই সময়কালে আবির্ভূত হয়েছিলো তারা হিন্দু দর্শনের বিকাশের অবিচ্ছেদ্য অংশ এবং আত্মার মতো ধারণার উপর জোর দিয়েছিলো মহাকাব্য যুগে মহাভারত এবং রামায়নের রচনা এই সময়কালে হয়েছিলো ওই মহাকাব্যগুলির মধ্যে রয়েছে ধর্মীয় শিক্ষা নৈতিক দ্বিধা এবং কর্তব্য সংক্রান্ত আলোচনা মহাভারতের একটি অংশ ভগবৎ গীতা যা ভগবানের কৃষ্ণের একটি দার্শনিক বক্তৃতা প্রদান করে গুপ্ত যুগে হিন্দু সাংস্কৃতিক ও শিল্পকলার জন্য এটি স্বর্ণযুগ বলে মনে করা হয় বিজ্ঞান গণিত সাহিত্যের অগ্রগতি মন্দির স্থাপত্য এই যুগে চিহ্নিত করে ভক্তি আন্দোলন হলো উত্থান দেখা গিয়েছিলো দেবতাদের সাথে ব্যক্তিগত সম্পর্কের ওপর জোর দিয়ে কবি মীরা বাঈ তুলসী দাসের মতন সাধুরা ঈশ্বরের ভক্তি জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মুগল শাসন হিন্দু শিল্প স্থাপত্য প্রভাবিত করেছিলো যার ফলে দিল্লিতে অক্ষরধাম মন্দিরের মতন উল্লেখযোগ্য মন্দির নির্মাণ হয়েছিলো ব্রিটিশ উপনিবেশিক যুগ সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনে দেখা দেয় যার মধ্যে রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তিত্বদের দ্বারা সামাজিক সমস্যারগুলি চ্যালেঞ্জ করা এবং যুক্তিবাদী চিন্তার প্রচার প্রচেষ্টাসহ উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা লাভের পর জাতীয়তা বৈচিত্রময় সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য গ্রহণ করে ধর্মীয় সহনশীলতাকে উৎসাহিত করে এবং ধর্ম নিরপেক্ষতার প্রচার করে যদিও ধর্মযুদ্ধগুলি সনাতন ধর্মের ইতিহাসের একটি বিশিষ্ট দিক নয় ঐতিহ্যটি বিভিন্ন দার্শনিক সামাজিক আন্দোলনে প্রত্যক্ষ করেছে যা এর বৈচিত্রময় এবং অন্তর্ভুক্তিকরণ প্রকৃতির রূপ দিয়েছে সনাতন ধর্মের পথ অনুসরণকারী লক্ষ লক্ষ মানুষের জীবন আচার অনুষ্ঠান উৎসব সাংস্কৃতিক অনুশীলন এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে